উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে প্রধান সাংস্কৃতিক পার্থক্যগুলি হলো ভাষা এখানকার দুইপাশের বা বলতে পারি উত্তর ভারতের মানুষের যেই ধরনের ভাষা প্রয়োগ করে দক্ষিণ ভারতের মানুষ সম্পূর্ণ রকমভাবে তার বিপরীত ভাষা প্রয়োগ করেন এবং এর ফলে যখন উত্তর ভারতের কোনো মানুষ দক্ষিণ ভারতে আসে সেই ক্ষেত্রে তাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় অন্য পার্থক্যের মধ্যে অন্য আরেকটি অন্যতম পার্থক্য হলো খাদ্য ও পোশাক এইখানে উত্তর ভারতের মানুষরা যে সমস্ত খাবার খায় দক্ষিণ ভারতের মানুষরা ঠিক তার বিপরীত ধরনের খাবার খায় বললেই চলতে পারে কারণ আমরা যেই তেল দিয়ে রান্না করি উত্তর ভারতের লোকেরা কিন্তু দক্ষিণ ভারতের লোকেরা তারা বেশিরভাগ সময় নারকোল তেল দিয়ে রান্না করে থাকে বা তাদের প্রধান খাদ্য হলো ইডলি ধোসা এই সমস্ত কিন্তু উত্তর ভারতের বেশিরভাগ মানুষই ভাত রুটি মুড়ি এইসব খেতে পছন্দ করে এছাড়া আবহাওয়া দক্ষিণ ভারতের আবহাওয়া প্রায় একই রকম এইখানে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে গ্রীষ্মকালে বেশি গরম পড়ে না এবং বর্ষাকালে বলতে পারেন যে এখানে বেশি বৃষ্টিও হয় না সেই জন্য এইখানে জলের প্রচুর সমস্যা হয় এইখানের আবহাওয়া কতকটা নাতিশীতোষ্ণ প্রকৃতির কিন্তু উত্তর ভারতে গরমের সময় গরম কিন্তু বৃষ্টির সময় বৃষ্টি এবং শীতের সময় শীত থাকে এছাড়া রয়েছে রাজনীতির পার্থক্য দুই দেশ দুই একই দেশের মধ্যে দুটি প্রান্ত উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের রাজনীতি প্রায় আলাদা এইখানে রাজনীতিবিদেরা যে যার নিজেদের মতো ভাবনা চিন্তা নিয়ে এখানকার রাজ্য চালায় কিংবা উত্তর কিন্তু আমরা যদি দেখতে পারি উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে সাক্ষরতার হার একটু বেশি এবং এছাড়া এখানে সুযোগ সুবিধা এবং কার্য কর্ম ক্রিয়াকলাপের জন্য বা কাজকর্মের জন্য সুযোগও বেশি রয়েছে এইখানে অনেক বড়ো বড়ো ফ্যাক্টরি বা অন্যান্য আই টি সেক্টরগুলো থাকার জন্য এইখানে লোকেদের চাকরিরও অভাব হয় না টফ করে বা এইখানে কিন্তু উত্তর ভারতের মানুষেরা চাকরি যেমন নেই কিন্তু এইখানের মাটি খুবই উর্বর প্রকৃতির হওয়ার জন্য এইখানকার বেশি মানুষই চাষের কাজে নিযুক্ত হন এবং চাষের ওপরই নির্ভর থাকেন তাদের সংসার চালানোর জন্য